আমার এলাকায় প্রায়শই বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই প্রথমত আমি আমার বাড়িতে সকালবেলা তো প্রচুর পায়রা আমার ছাদে তো মানে এসে আমার ছাদে এসে মানে চাল ছড়ানো থাকে গম ছড়ানো থাকে এ জন্য প্রচুর পায়রা মানে ঘুম থেকে উঠেই আমি আমার বাড়ির সামনে বা ছাদে দেখতে পাই তাছাড়া একটু বেলা করে তো আমার বাড়ির মানে এই ইলেকটিকের তারের উপরে এ মানে প্রচুর পরিমাণে কাক এসে বসে থাকে মানে সারাদিন সে মাথা খারাপ করে দেওয়ার মতন কা কা করে চিৎকার করে তারপরে যখন আমি খাওয়া দাওয়া করে মাঠে যাই আমি আমার কৃষিকাজের জন্য সেখানে গিয়ে তো আমি বিভিন্ন ধরনের পাখি দেখতে পাই মানে এত পাখি যে তাদের নামও হয়তো আমি ঠিকঠাক বলতে পারব না তবু যতগুলো বলার চেষ্টা করছি যেমন আমি সেখানে চড়ুই পাখি দেখতে পাই তাছাড়া চিল মাথার উপরে উড়ে বেড়ায় এছাড়া বিভিন্ন ধরনের পাখি আমি আমি আমার কৃষিকাজের সময় সেখানে দেখতে পাই আর তাছাড়া আমি যখন আমি আমার মানে পুকুরে যাই তো পুকুরের সামনেও আমি বেশ কিছু পাখিকে আমি লক্ষ্য করি যে তারা প্রায়শই থাকে যেমন তাদের মধ্যে হল বক মাছরাঙা তারপরে হচ্ছে খড়হাঁস এইসব বিভিন্ন ধরনের পাখি মানে আমি আমার মানে পরিবেশে এগুলোকে দেখতে পাই তবে পাখির সংখ্যা এখন তো অনেক কমে এসছে এই জন্য প্রায়শই আর সেই সব পাখি দেখা যায় না তবে যদ্দূর চেষ্টা করি তো আমরা আমাদের এই প্রাকৃতিক সম্পদকে ধরে রাখার জন্য চেষ্টা করছি আর বিভিন্ন পাখি আমরা পোষনাবা পোষ মানাবারও চেষ্টা করছি আর এরপর আমার পছন্দের পাখি বলতে গেলে তো সে তো একমাত্র যেটা হচ্ছে টিয়াপাখি তার কারণ তার রংটা আমাকে তো খুবই ভালো লাগে তা সবুজ হয় আর বিভিন্ন ধরনের হয় বলতে মানে কচি হালকা কলাপাতা রঙেও কিছু টিয়া দেখতে পাওয়া যায় তবে প্রতিটি টিয়ারই ঠোঁট খুব সুন্দর হয় বাঁকানো এবং লাল রঙের হয় এই এই এই জন্য টিয়াকে আমাকে মানে টিয়া পাখিকে আমাকে খুব ভালো লাগে এরকম তাছাড়া আমি আমার বাড়িতেও প্রায় দুটি টিয়া পাখি পুষেছি একটি হচ্ছে এমনি আমাদের পাশাপাশি এলাকার টিয়া এবং একটি আমি বাইরে থেকে অর্ডার দিয়ে আনা করিয়েছি সেটির নাম হল পাহাড়ি টিয়া